আমি মিসো থেকে দুটো কুর্তি অর্ডার দিয়েছিলাম কুর্তিটা খুবই সাধারণ ছিলো নর্মাল দাম কারণ সব সমায় পরবো দেখেই নর্মাল দামের এই কুর্তিটা আমি অর্ডার দিয়েছিলাম তাই বেশি দামের দিকে খুঁজি নি তবে কুর্তি দুটো এসেছিলো আমি দেখে একটু অবাকই হলাম কম দামের মধ্যে এতো ভালো কাপড় ভালো যেই রকম ছিলো সেই রকমই পেয়েছিলাম তাই কুর্তি দুটো আমি পরেছি কয়েকবার পরেছি ধুয়েছি কোনো কালারও ওঠে নি এমন কি কুর্তি দুটো কাপড়টা এতো ভালো গরমের সময় যে খুব গরম লাগছে সেরকম না তা আমি কম দামের মধ্যে জিনিসটা পেয়েছি খুব ভালো হয়েছে আর কালারটাও এতো সুন্দর আমি সব জায়গায় গিয়েছি ছোটো খাটো অনুষ্ঠানে তাই আমার ভালো লেগেছে কুর্তি দুটো ফোনে বা সবার যে দেখেছে সে বলেছে কালারটা বা তার সবটাই আমার ভালো লেগেছিলো আর কি যে রেখেছে সেও বলেছে হ্যাঁ খুব ভালো হয়েছে কাপড়টা তাই মিসোতে সচরাচর ভালো জিনিস পাওয়াটা তো যায় না তাই এটা পেয়েছি খুব ভালো পেয়েছি আমার খুব ভালো লেগেছে এটা পরে